বাগানে জন্মানো ফুল দিয়ে আমি অবশ্যই আমার বাড়ির পুজোর কাজে লাগাই তাছাড়া দেখা যাচ্ছে পাড়াতে যদি কোনো পূজা হয় বা কেউ ওসব কোনো উৎসবের ক্ষেত্রেও সেগুলো ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমার বাড়িতে অনেক ধরনের ফুল আছে সেগুলো আমি তাদের দিই তারাও এসে মাঝে মধ্যে নিয়ে যায় তাছাড়া বাড়িতে যে সমস্ত ফল গাছ আছে সেগুলো দিয়ে আমি অবশ্যই বাড়ির খাওয়ার কাজে লাগাই এবং আমি যে সমস্ত সবজি গাছ আছে এবং তাতে যে সবজি ফলে সেগুলো আমি খাওয়ার কাজে লাগাই এবং বাকি সবজি যেগুলো অনেক বেশি হয়ে থাকে সেগুলো পাড়া প্রতিবেশীদের দিই হ্যাঁ বাকি বিক্রয় করি করি